হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এখানে দুধ বিক্রি করি আমার দুধের খুব সুনাম আছে আমার পাঁচ ছ হাজারে বেশি কাস্টমার আছে কেন আপনার কি দুধ প্রয়োজন না না আমার নিজের খাটালের দুধ হ্যাঁ হ্যাঁ কবে লাগবে আপনার দুধ ঠিক আছে পৌঁছে দেওয়া যাবে ষাট টাকা কেজি না ষাট টাকা করে কেজিই বিক্রি হয় বাজারে বিক্রি হচ্ছে দুধ তো সব জায়গায় ষাট টাকা করে বিক্রি হচ্ছে এর থেকে আর কম কী করে নেব অনলাইনে পেমেন্ট করলেই হবে